যখন আমি প্রথমবার অনেক লোকের সংখ্যার জন্য রান্না করেছিলাম তখন আমার অভিজ্ঞতা একটু ভীতু ভীতু হয়েছিলাম যে কী হবে না হবে কিন্তু যখন সেটা করা হয়ে গিয়েছিল এবং মানুষের প্রশংসা শুনেছিলাম তখন খুব ভালো লেগেছিল আমি প্রথমবার আমার ভাইয়ের জন্মদিনে রান্না করেছিলাম তার জন্মদিনে আমরা বাইরে থেকে খাবার অর্ডার করেছিলাম কিন্তু কোনো দুর্ঘটনার কারণে বা একটা সমস্যার কারণে খাবার আসতে পারেনি তাই আমি আবার নিজে থেকে বাড়িতে রান্না করলাম তো অতজনের জন্য হঠাৎ করে এক দেড় ঘণ্টার মধ্যে রান্না করাটা খুব অসুবিধা ছিল আমি প্রথমে বিরিয়ানি রান্নাই করেছিলাম কারণ ওটা অনেক সুবিধা প্রথমে আমি চুলো ধরিয়ে দিয়েছিলাম এবং গ্যাসও ধরিয়ে দিয়েছিলাম যার ফলে দুটো গ্যাসের মধ্যে একটা গ্যাসে আমি আলুটা ভেজে নিয়েছিলাম আর আরেকটা গ্যাসের মধ্যে আমি চিকেনটা কষিয়ে নিয়েছিলাম এবং দুটো হয়ে যাওয়ার পর চাল আগে থেকেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপর চালটা সেদ্ধ করে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম মোটামুটি এক ঘণ্টা দশ মিনিটের মধ্যে হয়ে গিয়েছিল টেস্টটা খুব ভালো না হলেও অনেকটাই সুন্দর হয়েছিল এবং সবাই প্রশংসা করেছিল